হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ কেন পাওয়া যাবে না আমার রুই আছে কাতলা তেলাপিয়া আপনার কোনটা লাগবে ও আচ্ছা কত কিলো ও কত কিলো

আচ্ছা কবে লাগবে আচ্ছা হবে না না আপনি আগে দোকানে আসুন আগে কথাবার্তা বলে নিই তারপর হ্যাঁ হ্যাঁ ভালো আছে আপনি দেখেই নেবেন পছন্দ হলে নেবেন দু থেকে তিন কে জি বা এক কিলো এরকম হ্যাঁ হয়ে যাবে ওইটা কুড়ি কে জি তো

আর এখানে আসুন এখানে দাম দর সব ঠিক হবে ওই তো রুই পড়বে দুশো টাকা আর কাতলা পড়বে তিনশো টাকা না আপনি আসুন না আগে আপনি আগে আসুন তার পরে দেখুন দেখার পর তখন না হয়ে যাবে কম বেশি হয়ে হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দোকান তো সন্ধ্যে ছয়টার দিকেই বন্ধ হয় তো আপনি যদি একটু তাড়াতাড়ি আসেন তাহলে একটু ভালো হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম